একজন লেখকের রোল মডেল হওয়া উচিত সেই লেখক নিজেই তার কোনো রোল মডেলের প্রয়োজন নেই তার যা প্রয়োজন তা হচ্ছে কিছু সাধারণ ধারণা যেমন প্রথমত আমি বলতে চাই ছন্দের কথা ছন্দ বিষয়টার উপর যদি আমি একটু নজর দিতে চাই আমার পছন্দের মানুষজন আছে তারা আমার পছন্দের মানুষজন তারা রোল মডেল নন কিন্তু তাদের কাজ আমাকে প্রভাবিত করে না তাদের কাজ আমার ভালো লাগে যেমন ছন্দের কথা বলতে গেলে আমাকে বলতে হয় শক্তি চট্টোপাধ্যায়ের কথা তার ছন্দের মধ্যে ছন্দ শব্দটার মধ্যে যে নাচটা আছে তার কবিতার ক্ষেত্রে সেই ছন্দের যে বৈশিষ্ট্য তা অনুধাবন করলে বুঝতে পারা যায় সেই নাচটা তার মধ্যে দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত যেরকম যদি বলা হয় যখন গান রচনা করি গান রচনার ক্ষেত্রে আমাকে দেখতে যখন হয় যে আমি কী কতটা সহজভাবে একটা কথা লিখতে পারবো কতটা সহজভাবে লেখা সম্ভব সেক্ষেত্রে আমাকে আমার অনুভবের কথা মাথায় রেখেই লিখতে হবে আমাকে বুঝতে হবে যে কতটা সহজভাবে আমি চিন্তাভাবনা করতে পারছি এক্ষেত্রে আমার ভালো লাগার মানুষজন আছেন যেমন গানের ক্ষেত্রে যদি বলতে হয় রবীন্দ্রনাথের গান লেনের্ড কোহেনের গান তারা মানুষের অনুভব তাদের নিজেদের অনুভব যেভাবে সহজভাবে বলে গেছেন এবং যা গভীরভাবে আমাদের হৃদয় স্পর্শ করেছে তা আমার অত্যন্ত পছন্দের কিন্তু আমি যখন নিজের লিখতে বসি সেই কথাটাই আমি লিখবো যা আমার মনকে সহজভাবে এবং গভীরভাবে স্পর্শ করবে